ইউট্যুবে খাবারের রেসিপি বা চ্যানেল টিভিতে দেখতে কে না ভালোবাসে তাই না আমরা ভীষণভাবে ভালোবাসি টিভিতে দেখে দেখে আমরা যে খাবারগুলো বানাতাম একবার খুবইভাবে মনে পড়ে ছোটোবেলাতে একটা রান্না দেখতাম রান্না দেখেও সেই রান্নাটা যখন আমি বাড়িতে বানাতাম সেই রান্নাটা কিছুতেই হচ্ছিলো না তারপরে বাড়িতে মা কাকিমারা ভীষণভাবে আমাকে বকাবকি করলো যে এই খাবারটা তুই নষ্ট করে দিলি এই খাবারটা তো তুই টিভিতে দেখে বানাতেই পারলি না তাই আজও ভীষণভাবে মনে পড়ে টিভির আর ইউট্যুবের কথা খুব খুব মনে পড়ে সেই সব কতা কিন্তু সেই ছোট্টটি আজ আমি নেই আজ আমি বড়ো হয়েছি আজ আমি যথেষ্ট বড়ো হয়েছি তাই ইউট্যুব আর রেসিপি আর টিভিতে দেখতেও আমার কোনো অসুবিধা হয় না খাবার বানাতে আর বাড়ির লোকেদেরকেও খাওয়াই ফ্যামিলির সবাই মিলে খাওয়াই তারা এখন বলে যে বাহ খুব সুন্দর হয়েছে খাবার বানানোটা তাই এখন আর সেভাবে কোনো অসুবিধা হয় না আমি এটা থেকে অনেক কিছু শিখেছি টিভিতে টিভিতে বলা যায় বা ইউট্যুবতে বলা যায় যেখানেই হোক না কেন এইসব খাবার দেখে আমি অনেক রকম খাবার বানাতে পারি তাই আমাদের বাড়িতে যখন কোনো গেস্ট আসে যখন কোনো অতিথিরা আসে তারা তখন আমাকে বলে তুই ওই খাবারটা করে বানা আমি ওই খাবারটাই খেতে চাই তখন ওই খাবারটা করতে আমার কোনো অসুবিধা লাগে না কারো ওই রেসিপিটা আমি আগে থেকে দেখে শিখে নিয়েছিলাম ইউট্যুব থেকে দেখে তাই ওরা যখন আসি খুব আনন্দিত করে খাই